স্ট্যাম্প মুদ্রা বা শিলা মূল্য শনাক্তকরণে ও মূল্যায়ন করার জন্য নির্দিষ্ট কৌশল আছে স্ট্যাম্পটির গুণগত মান কেমন সেটা দেখতে গেলে আগে স্ট্যাম্পের ছাপ দেখে বোঝা যায় একটি স্ট্যাম্প সাধারণত হয় এবং একটা জটিল প্রক্রিয়ার হয়ে থাকে এবং সেটি দেখার জন্য নির্দিষ্ট মাপকাঠি থাকে এটা আমার নিজের কৌশলগত এই মাপকাঠি আমি মাপতে পারি মুদ্রা মূল্য শনাক্তকরণ করতে হলে মুদ্রা বিভিন্ন রকমের হয় আগেকার দিনের মুদ্রা এক রকম এখনকার দিনের মুদ্রা এক রকম এবং সেই মুদ্রার মধ্যে যে ছাপ বা বিভিন্ন চিহ্ন মুদ্রার ওজন ও মুদ্রার গঠন এই সব দেখে মুদ্রা শনাক্তকরণ করণ করা যায় এবং স এবং শিলা বিভিন্ন ধরণের হয়ে থাকে এবং শিলাখন্ড বা শিলা দেখতে গেলে আমাদের দেখতে হবে তার মসৃণতা চিকনতা এই সব দেখে আমরা শিলার মূল্যায়ন করে থাকতে পারি যে সেই শিলাটি কত পুরোনো বা নতুন শিলা কিনা